বাংলা ভাষা সাধারণত পশ্চিমবঙ্গের এর রাজ্যের ভাষা এবং মানুষ এই ভাষার সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত এবং বেশিরভাগই বাংলাভাষী লোক দেখা যায় বাংলা ভাষা প্রাচীনকাল থেকে যদি দেখা যায় অনেক বেশি ফরাসি এবং উর্দুর ব্যবহার হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ভাষার সঙ্গে অনেক বেশি ফার্সি পর্তুগালি ভাষা বা ইংরেজি ভাষা সম্পৃক্ত হয়েছে